পাঁচটা তারিখ হলো প্রথম হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট আমার জন্মদিন তেসরা মার্চ আমার বাবার জন্মদিন ছাব্বিশে জানুয়ারি আমার ভাইয়ের জন্মদিন পঁচিশে বৈশাখ পঁচিশে আগস্ট আর আমার মায়ের আর আমার দাদুর জন্মদিন হচ্ছে ছাব্বিশে অক্টোবর